আমাদের মাতৃভাষা হল বাংলাভাষা তাই আমরা বাংলাভাষাতেই বেশি কথা বলতে ভালোবাসি অনেক দূর থেকে ছেলেমেয়ে আমাদের দেশে পড়াশোনা করতে আসে তারা হিন্দিতে বাংলায় হিন্দিতে বা ইংলিশে কথা বলে তাদেরকে চেষ্টা করি বাংলায় কথা বলানোর আমরাও অনেক দূরদূরান্তে যাই সেখানে যেয়ে হিন্দি কথা বলার চেষ্টা করি কিন্তু আমাদের শ্রেষ্ঠ ভাষা হল বাংলা ভাষা